আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে বলতে গেলে অনেকটাই প্রধানমন্ত্রী অনেকটাই আমাদের সাহায্য করে থাকেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের দে দেখতে গেলে গরিব মানুষ যে যাদের মাটির বাড়ি ঝড়ে জলে ভেঙে যায় এবং তারা কোথাও থাকতে পারে না যারা রাস্তাঘাটে থাকে ত্রিপল খাটিয়ে থাকে তাদের যাদের বাড়ি নেই তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে থাকে তারা কিন্তু একটি পাকা বাড়ি পেয়ে থাকেন সেই পাকা বাড়ির মধ্যে দুটো রুম একটা হলও হয়ে থাকে তার মধ্যে অনেকটাই তারা চাহিদা পূরণ করতে পারে তাদের সেই চাহিদার মধ্যে অনেকটাই সুন্দর রকম বাড়িও হয়ে থাকে যা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকটাই পূরণ করে থাকে মানুষের শখ এ মানুষরা মানুষের অনেকটাই শখ থাকে যে আমি একটা পাকা বাড়ি বানাব অনেক গরিব মানুষ বানাতেও পারে না কিন্তু এই প্রকল্পের মধ্যে থেকে সেই মানুষগুলো অনেকটাই করে থাকে তো থাকতে পারে আমাদের বলতে বলা যেতে পারে সাধারণ জনগণের উপরে এই প্রকল্পের প্রভাব অনেকটাই বেশিভাবে ছড়িয়ে রয়েছে এই প্রকল্প থেকে গরিব মানুষরা অনেকটাই সাহায্য পেয়েছে এবং বড়লোকেরাও অনেক সাহায্য পেয়েছে গরিব মানুষ যাদের দেখতে গেলে বাড়ি নেই একবারেই মানে রাস্তাঘাটে থাকে তারা দে অনেকটাই মানে ভালোভাবে বাড়ি তৈরি করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে অনেকটাই সুবিধার এখন অনেকটাই সুখের জীবন কাটাচ্ছে তার আগে রাস্তাঘাটে য বৃষ্টি মিষ্টি বৃষ্টি হলে তারা আগে ভিজে যেত এখন কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে যেতে তাদের এখন কোনো ভিজতেও হয় না কারণ তাদের মাথার ওপরে একটা ছাদ তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকটাই সুন্দর আবার বলতে গেলে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকটাই সুবিধাজনকও হয়